হ্যালো হ্যাঁ বলছি যে পৃথা ম্যাম আমার তো মেয়ের সামনে পরীক্ষা আছে গানের মানে এমনকি একটা গানের ইয়েও করবে মানে গানের পারফরম্যান্স করতে চাইছে তো ওর তো একদম কিছুই পারছে না ও তো এতদিন ধরে শিখছে কিন্তু ও অনুষ্ঠানে কী গান গাইবে ওর তো কিছু গান মানে একটা গান তৈরি হলো না এখনও পর্যন্ত আপনি কি কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার কাছে অনেক ছাত্র ছাত্রী হয়ে যাওয়ার ফলে হয়তো ওকে আপনি অতোটা নজর দিতে টাইম পারছেন না কিন্তু ওকে তো দেখছি যে ও কিচ্ছু গান একটা গানও রেডি হলো না বাড়িতেও সবাই বলছে যে এতদিন ধরে গান শিখছে তো একটা গানও তো নিজে হারমোনিয়াম বাজিয়ে তুলে শোনাতে পারছে না কাউকে হ্যাঁ আমি তো সারাদিন বাড়িতেই থাকি তো আপনি তো আপনাকে দিয়ে দিয়েছি শেখানোর জন্য এবার আমি তো সময় দিতে পারিনা ওকে ও বাড়িতে বসে কিন্তু আর আমি তো অতোটা গান সম্পর্কে বুঝিও না না আমি ওই জন্যই দিয়েছি মানে মাস্টার যাতে আপনি খুব ভালো টিচার নাম শুনেছি কিন্তু দেখছি ও এতদিন ধরে হয়ে গেলো আপনি এতো ভালো শিক্ষিকা বলেই আমি আপনার কাছে পাঠিয়েছি কিন্তু ও তো একটাও পারছে না আচ্ছা ওকে কি আপনি আলাদাভাবে দেখাতে পারবেন টাইম হবে আপনার যদি অনেক জনের মাঝে হয়ত আপনি দেখাচ্ছেন না ওকে অতটা চেষ্টা করছেন না এত স্টুডেন্ট হয়ে গেছে যা হয় আর কি বেশি স্টুডেন্ট থাকলে বা আমার বাড়িতে এসে আপনি বাড়িতে এসে দেখাতে পারবেন দরকার হলে একটু বেতনটা বাড়িয়ে দিতাম কিন্তু আমার তো আমার তো এটাই দুশ্চিন্তা হচ্ছে যে ওর সামনে পরীক্ষা আছে আমার মেয়ের আর মানে আমি তো এতদিন ধরে মানে শেখাচ্ছি এত ভালো অনুষ্ঠানে আমি ভেবেছিলাম ও একবার যোগদান করুক কিন্তু ও কী গান গাইবে সেটাই তো চিন্তা গান গাইছে বাকি ও ভুলে যাচ্ছে মাঝে মাঝে হারমোনিয়ামটা বাজাতে গিয়ে দেখছি হারমোনিয়ামটার রিডে ভুল করছে ভুল রিড বাজিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে পৃথা ম্যাম আমি তাহলে রাখছি আপনি একটু ভালো করে দেখান ওকে কারণ অনেক দিন থেকে শিখছে রাখছি তাহলে